হ্যাঁ নমস্কার বলুন আমি বাসন্তী পাদুকালয় থেকে বলছি হ্যাঁ হ্যাঁ আমার জুতোর দোকান হ্যাঁ বলুন কী চাই আপনার আচ্ছা কীরকম জুতো আপনার লাগবে নতুন সব বয়সের একটা আলাদা আলাদা রকমের জুতো রয়েছে বাচ্চাদেরও জুতো এসেছে কিটো আছে শুজ স্পোর্টস শুজের মতো আছে স্যান্ডেল আছে মেয়েদের সমস্তরকম জুতো আছে এবারে আপনার পছন্দের উপর নির্ভর করছে কীরকম বয়সি মানুষের জন্য জুতোটা নেবেন তার উপরে এক একটা জুতো আছে আপনার কেমন না দাম তো এভাবে বলা যায় না কিছু তো দাম জুতো দেখে তার উপর আপনি পছন্দ করুন তার উপরে নির্ভর করছে জুতোর দাম এক একটার তো আলাদা আলাদা দাম বাচ্চাদের যেমন জিনিসের একটু দামটা একটু বেশি হয় আবার মাঝবয়সি মহিলাদের একটু দাম কম সেরকম একটা জিনিস দেখে কার জন্য নিচ্ছেন জিনিস দেখে তারপরে তার উপরে দাম বসবে হুম হ্যাঁ সব হ্যাঁ সবরকমই আছে সবরকম আপনি যা নেবেন স্যান্ডেল বলুন বাচ্চাদের কিটো বলুন বাচ্চার স্কুলের জুতো বলুন কেডস হাওয়াই চপ্পল সমস্ত কিছু জুতোর জিনিস আছে পুরুষ মানুষদের জুতো না না না এ আমাদের জুতোর শোল খুব সুন্দর হয় অতএব আপনি নিঃসন্দেহে নিতে পারেন আপনি একবার ব্যবহার করে দেখুন না নিয়ে তো যান আপনি তো জানেন আমার জিনিস কেমন হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি তো নিয়ে যান তো তো আপনার তো সেভাবে ভয় পাওয়ার তো দরকার নেই বাচ্চা দুরন্ত হোক না খেলুক লাফাক জলে ঘুরুক দেখুন আপনার জুতো কতদিন টেকসই হয় আর একটা জুতো কতদিন আর যাবে মানুষের ব্যবহার করলে তো জুতোর তো শোল খইবেই ও একটা তাও একটা সময়সীমা আছে হ্যাঁ তার তো সময়সীমা আছে কতদিন জিনিস তো আর অমর তো নয় জিনিস তো নষ্ট হবেই তাতে আপনি নিয়ে যান না বাচ্চার জন্য সমস্ত সুন্দর জুতো আছে কোন পায়েও ব্যথা অসুবিধা হবে না এবং জুতো টেকসইও হবে হ্যাঁ কোম্পানির তো বেশিরভাগটা খাদিমস তার উপরেও বাটা আছে স্কাউটের আছে প্যারাগনেরও কিছু কিছু আছে সবরকমই আছে যে যেমন মানুষ চায় সেই সেইটা পায় সবরকমই জিনিস রাখি তা আপনার সেই সেই পায়ের তলার সমস্যা বলতে আপনার বাটার স্পঞ্জওয়ালা যে জুতোগুলো হয় একটা ইয়ে করা আপনার জন্য ওটা সুন্দর স্লাইট হিল থাকে সেটা পায়ে এক্সরসাইজয়ের মতোও আছে তো ওটার দামটা একটু বেশি কিন্তু আপনার ওই পায়ের সমস্যার জন্য আপনার বাটার ওই জুতো খুব ভালো ওটা নিতে পারেন কোনওরকম সমস্যা আপনার হবে না খোলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি খোলা পাবেন আপনার বিকেল টাইমটা আসাটাই বরং সবচেয়ে বেশি ভালো কাস্টমার মানে আমার ফাঁকা ফাঁকা না ফাঁকা পাবেন না লোক দোকানে থাকেই কিন্তু আমার কর্মচারীরা সে সময় একটু বেশি থাকে হ্যাঁ হ্যাঁ ওই জন্যই ওই জন্যই বিকেলের সময় সময়টা তখন সেই সময়টা সব কর্মচারীরাই উপস্থিত থাকে প্রেজেন্ট থাকে হ্যাঁ তখন খাওয়ার সময় হ্যাঁ তখন খাওয়ার সময় ওই জন্যই চারটের পর আপনি আসুন দেখুন আপনার সব কর্মচারীই তখন কাজে থাকবে অসুবিধা হবে না আপনার যেরকম চাইবেন আপনাকে দেখাতে পারবে আপনি সময়টাও আপনি পাবেন বেশি তারাও পাবে বিরক্ত তাদেরও হবে না আর দুপুরের টাইমটা খিদের সময় হয়ে যায় সবার টাইম অসুবিধা সবারই হয় আপনার আপনি টাকা দাম নিয়ে জুতোর উপরে তো জুতোর উপরে ছাড় দেখুন সব জিনিসের উপরে যেমন থাকে জুতোর উপরেও থাকে থাকে না নয় কিন্তু ওগুলো সব রাখা থাকে সে রিজেকটেড জিনিসের উপর ছাড় দাম বসায় সুন্দর জিনিসের উপরে তো দামটা থাকে যা যা ন্যায্য দাম তাই ওটার উপরে তো ছাড় থাকে না আপনি যদি ছাড় হিসাবে নিতে চান আপনাকে রিজেকটেড জিনিসগুলো নিতে হবে সেটার টেকসই আপনাদের গ্যারান্টি দিতে পারব না যে এটা আপনার এত দিন চলবে হ্যাঁ সব পাবে সব পাবেন পাম্পশু হ্যাঁ পাম্পশু জুতো জলের জন্য পরার জন্য যে হাওয়াই চটি টাইপের যে ওয়াটারপ্রুফ জুতো চটি হয় সেরকমও আপনার আছে আপনার কোনও মানে ওটা খাদিমসের হবে ওই যে আপনি নিতে পারবেন আপনার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ক্ষয়ে যায় কিন্তু আপনি নিলে টেকসই আপনাকে আর চিন্তা করতে হবে না যে আপনি জলে পরে যাচ্ছে বলে আপনার জুতো নষ্ট হয়ে যাবে চটি নষ্ট হবে সেটা কিন্তু হবে না আপনি আসবেন হ্যাঁ আপনি আসবেন একদম কোনও দ্বিধা করবেন না আপনি এসে নিয়ে যাবেন আপনার মনে কোনও সঙ্কোচ রাখবেন না জিনিস কিনতে পারেন ব্যবহার করুন দেখুন হুম আবার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিনেছেন আপনি তো হ্যাঁ আপনি তো জানেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ